আমার কখনও বাংলা ভাষায় বলতে বা লিখতে অসুবিধার কথা যদি বলতে বলা হয় তাহলে সেক্ষেত্রে বলবো বাংলা ভাষায় লিখতে বা বলতে বা পড়তে আমার কখনও অসুবিধা হয়নি কারণ পশ্চিমবঙ্গ বা পশ্চিম বাংলার মানুষজন সবাই বাংলা ভাষাভাষীর মানুষ তো সেক্ষেত্রে আমার মনে হয়না কখনও কোনো মানুষের বাংলা ভাষা বলতে এবং লিখতে বা পড়তে অসুবিধা হওয়ার কথা যদিও বা যারা আনএডুকেটেড পাবলিক আছে তারা যদি তাদের হয়তো লিখতে অসুবিধা হতে পারে বা পড়তে অসুবিধা হতে পারে তবে বলতে কখনই কারোর অসুবিধা হওয়ার কথা নয় বলে আমি মনে করি